আমি আমার ডিগ্রি কোর্সের দ্বিতীয় বর্ষে পড়াকালীন যে আমাদের পরীক্ষা হঠাৎ করে ইউনিভার্সিটিতে অনিবার্য কারণবশত দু মাস পিছিয়ে যায় এই পিছিয়ে যাওয়াটা আমাদের সকলের কাছে একটি মানসিক চাপের কারণ হয়ে ওঠে যদিও পড়াশোনার জন্য অতিরিক্ত সময় পায় কিন্তু কোর্স সঠিক সময়ে শেষ না হওয়ার একটি উদ্বিগ্নতা সবার মধ্যেই থেকে থাকে যদিও পড়াশোনার সুযোগ পাওয়াতে এতে আমাদের রেজাল্ট আরও ভালো হওয়ার সুযোগ হয়ে উঠেছিল